অবশ্যই আমার লেখার রোলদাতা বা পরামর্শদাতা আছে আমার আমি মনে করি আমার লেখার সব থেকে বড় রোলদাতা বা পরামর্শদাতা হল আমার শিক্ষক যেটা আমাকে লিখতে বা পড়াশোনাতে খুবই সাহায্য করেছে আমার অক্ষর পরিচয় থেকে শুরু করে আমার লেখার সমস্ত রকম ধরন যে দিয়েছে আমাকে সে হচ্ছে আমার শিক্ষক সে আমাকে নানারকমভাবে প্রভাবিত করেছে আমার যেটা ভুল হয়েছে সেই ভুলটাকে সে ভুল বলে বলেছে সে আমাকে ভুল দেখিয়ে দিয়েছে সেই ভুলটা কিভাবে সংশোধন করবো এটাই হচ্ছে আমার লেখার পরামর্শদাতা বলতে আমার আমাদের শিক্ষক বিশেষ করে আমার শিক্ষক আমার শিক্ষক মহাশয় আমায় খুব ভালোবাসেন এবং সেই হিসাবে সে আমাকে পড়াশোনার পেছনে আমাকে লেখাতেও খুবভাবে উৎসাহিত করেছে তার পরে সব থেকে বড় কথা হচ্ছে লেখা একটা খুব খুব একটা জটিলতম জিনিস নয় যেটা ঠিক ভাবে মন দিয়ে লিখলেই যেটা গুছিয়ে লেখা যায় একটা জিনিস লেখার সময় খুব একটা মন দিয়ে লিখতে হয় এবং যেটা ভুল হয়েছে সেটা সংশোধন করে সেটাকে বারবার লেখার পরে সেটাকে গুছিয়ে লিখতে হয় আমি যেটা আমার শিক্ষক মহাশয়ের কাছে শিক্ষক মহাশয়ের কাছে পরামর্শ পেয়েছি এবং তিনি আমাকে খুবভাবেই সাহায্য করেন